আমি এখন কিছু মিষ্টির নাম বলছি সেগুলো হলো যেমন নলেন গুড়ের রসগোল্লা কলকাতার রসগোল্লা সন্দেশ কালোজাম সীতাভোগ রসমঞ্জুরি মুক্তাগাছার মন্ডা মিহিদানা কালাকাঁদ দরবেশ লবঙ্গলতিকা উচ্ছের রসগোল্লা অমৃতি কমলাভোগ কাঁচাগোল্লা শক্তিগড়ের ল্যাংচা বোঁদে মালাইকারি জিলিপি চমচম রাজভোগ রসমালাই প্রাণহরা পেয়ারা সন্দেশ ছানামুখী সরপুরিয়া স্পঞ্জ রসগোল্লা রানাঘাটের পান্তুয়া রসকদম্ব কৃষ্ণনগরের সরভাজা জয়নগরের মোয়া কাজু বরফি চকলেট কেক ভ্যানিলা কেক স্ট্রবেরি কেক হোয়াইট ফরেস্ট কেক ব্ল্যাক ফরেস্ট কেক ইত্যাদি